আমার গান সুর তাল লয় ভাব আবেগ অনুভূতির মাধ্যমে অনুশীলন করি বা কাজ করি গান বা সঙ্গীত সাধনার মাধ্যমে অর্জন করতে হয় গানের সুর তাল লয় ভাব না থাকলে সেটা কখনও গান বা সঙ্গীত হতে পারে না এগুলো করাটাই কঠিন বলে আমি মনে করি এগুলো সঠিকভাবে করাটাই কঠিন বলে আমি মনে করি